হ্যালো হ্যাঁ নারগিজা বেগম বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি ওই যে আমি ইউটিউবে যেসব ভিডিও দিই পোড়া মাটির এ বিভিন্ন জিনিসপত্র তৈরি করে কাঠের জিনিসপত্র তৈরি করে আপনি সেখানে কমেন্ট করেছিলেন এবং বলেছিলেন যে আপনার এগুলো লাগবে নম্বরটাও দিয়েছিলেন

হ্যাঁ বাসন পাওয়া যায় এবং সুন্দর করে আমরা তাতে ডিজাইন আলপনা করে দিই অন্নপ্রাশনে অন্নপ্রাশনের সেট আইবুড়ো ভাত খাওয়ানোর সেট আরো বিভিন্ন রকমের সেট পাওয়া যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলছি যে যে বাসনগুলো দেব বাসন বাটি এই যে আমরা আলপনা বা ডিজাইনগুলো করব সেগুলো কি আপনি বলে দেবেন নাকি আমাদের পছন্দ মতো আমরা করে দেব হ্যাঁ দামটা দামটা তো বলেছিলাম আপনাকে ওই ইনবক্সে বলে দিয়েছিলাম আর দামটা নিয়ে এখন পরে আলোচনা করি আপনার সাধ্যের মতো হবে ঠিক আপনার সাধ্যের মতো চিন্তা করবেন না আপনার সাধ্যের মতোই দিয়ে দেবে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমাদের এইখানে খুব সুন্দর সুন্দর আসে আচ্ছা আচ্ছা রাখছি